আমি আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য যেই স্কুলে ভর্তি করি সেই স্কুলের প্রতিষ্ঠানের ধরন এর অবস্থান এবং শিক্ষার স্তরের উপর নির্ভর করে শিশুদের স্কুলের ভর্তির জন্য ফি কাঠামো ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে সাধারণত স্কুলগুলির একটি বার্ষিক টিউশন ফি থাকতে পারে যা শিক্ষাগত যোগ্যতা খরচ সুযোগ সুবিধা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপগুলিকে কভার করে উপরন্তু পাঠ্যপুস্তক ইউনিফর্ম এবং অন্যান্য উপকরণের জন্যও ফি হতে পারে কিছু স্কুল অর্থপোদানের পরিকল্পনা অফার করতে পারে যা অভিভাবকদের পুরো শিক্ষাবর্ষ জুড়ে কিস্তিতে টিউশন দেওয়ার অনুমতি দেয় অন্যদের অ্যাকাডেমিক মেয়াদের শুরুতে অর্থ প্রদানের প্রয়োজন হতে পারে স্কুলগুলির জন্য ফিগুলির ভাঙন প্রদান করা অর্থ প্রদানের জন্য নির্ধারিত তারিখগুলি উল্লেখ করা সাধারণ বৃত্তি বা আর্থিক সাহায্য যোগ্য ছাত্রদের জন্য উপলব্ধ হতে পারে আর্থিক বাধ্যবাধকতা এবং সময়সীমা সম্পর্কে স্পষ্ট বোঝা নিশ্চিত করতে পিতা মাতার জন্য নির্বাচিত স্কুলের ফি কাঠামো এবং অর্থ প্রদানের নীতিগুলি সাবধানে পর্যালনাচা করা পর্যালোচনা করা উচিত কখন কোথায় কত টাকা দিতে হবে সেটা ভেবে আগের থেকে ঠিক করে রাখা উচিত